কৃষির জন্য সরকার থেকে আমরা যে সুবিধা পাই সেগুলি হলো আমাদের টাকাটা দিলে নিজেদের এর প্রচুর কাজে লাগে এবং নিজেদের শখ সাধ বা বাড়ি ঘর থাকার জায়গা করতে পারি আমরা একটা ভালো কাজে লাগাতে পারি কারণ আমরা একটা ব্যবসা শুরু করতে পারি যার থেকে আয় করে আমরা ভালোভাবে সংসার চালাতে পারি সেই সুবিধাটা আমাদের থাকে কিন্তু এর কতকগুলি অসুবিধাও আছে যখন এই লোনের টাকা শোধ করার সময় আসে যখন সাধারণ মানুষ তার দরিদ্রতার কারণে এই টাকা না শোধ করতে পারে এই তারা আর সেই সময় ওই মালিকেরা তাকে এসে প্রচুর বাজে ভাষায় গালিগালাজ করে টাকা না দিতে পারার জন্য এবং বাড়িতে বসিয়ে রাখে যতক্ষণ না টাকা দেওয়া হয় শুধু এইটুকু অসুবিধা আমাদের আছে তার সঙ্গে তারা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রচুর গালিগালাজ করে এবং তারা আর সবাইকে